হ্যাঁ অবশ্যই আমার পাখিদের মধ্যে আমার পাখিদের মধ্যে আমার সব থেকে আমাদের বাড়ির একটা টিঁয়া পাখি আছে একটা ময়না পাখি আছে ওই দুটো পাখি কথা বলতে পারে তাই জন্য করে ওই পাখি দুটো আমার খুব ভালো লাগে যেমন মা বলে ডাকে সবাই কুটুম আসে কুটুমদের বসতে বলে খাবার চায় মানে এগুলো তাই খুব ভালো লাগে আর আমার মামিদের বাড়িতে একটা শালিখ পাখি আছে মানে ওটা উড়ে উড়ে আসতো ওই খাবার দিতাম বললাম না আগে খাবার দিতাম বলে তাই জন্য করে সব সময় আসতো বলে আমার মামা ধরে খাঁচার ভেতর রেখে দিয়েছে বললে আর বুলি ফুটেছে কথা বলতো সব সময় হুম কথা বলে আমরা কেবল বলবে বসো বসো তাই আমাদের যেগুলো পাখিগুলো কথা বলে তো আমার খুব ভালো এমনিও পাখি ভালো লাগে যেমন হচ্ছে কি মাছ রাঙা পাখি মাছ যখন আমাদের পুকুরে তো মাছ আছে বড়ো পুকুর মাছ খেতে আসে ওই দেখতে ভালো লাগে বক পানকৌটি এগুলো ভালো লাগে দেখতে বক মাছ রাঙাটাই বেশি ভালো লাগে কারণ মাছরাঙা তো আবার সবসময় আসে এসে মাছ খায় বসে আমাদের পুকুরের ওপরে বসে বসে মাছ খায় ডুব মেরে মেরে ওগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমার তো ভালো লাগে বেশিরভাগ কথা বলা পাখিগুলো কথা বলে বসতে বলে সবাইকে কুটুম আসলে কুটুমদেরকে বসতে বলে মা বলে ডাকে বাবা বলে ডাকে এ এগুলোই খুবই ভালো লাগে এমনি আমাদের দিকে বেশিরভাগ সবাই পাখিই পোষে পাখি পাখিরাও বেশিরভাগ আমাদের বাড়ির পাশে একজন পাখি পোষে সেই পাখিটা মানে টিয়া পাখি টিয়া পাখি ওটা কথা বলতে পারে তাই আমরা মাঝে সাঝে গেলে ওর জন্য বিস্কুট নিয়ে যাই ওকে দিই তারপর আমার পাখিদের ও ওর জন্য নিয়ে আমাদের পাখির দুটোর জন্য নিয়ে আসি ছাতু দিই ছাতু খাই এগুলো খুবই ভালো লাগে যখন খায় কথা বলে গান সিটি মারে এগুলো খুবই ভালো লাগে আমাদের কারণ পাখি কথা বলা পাখিতে সবারই ভালো লাগে আমার তো কথা বলা পাখি খুবই ভালো লাগে যাদের বাড়ি এরকম কথা বলা পাখি দেখি তার খাবার দিই এমনি পাখি থাকলেও তাদের খাবার দিই তবে আমার কথা বলা পাখি খুব ভালো লাগে তাই কথা বলা পাখি আমি আরও মানে আরও একটা কিনে এনেছি কথা বলে না এখন তবে সবাই হালকা হালকা মামা বলতে শিখেছে তারপরে দেখবো কতদূর কবে কথা বলে সেটাই দেখবো কথাও ওই পাখিদের সাথেও রেখে দিয়েছি টিয়া পাখি ছোটো মতো আমার সবার থেকে কথা বলা পাখিই ভালো লাগে কথা বলা পাখিদের আমি খাবার দিই মানে আমাদের বাড়ি যেই দুটো পাখি আছে ওদেরকে খাবার দিই তারপর খাবার বিস্কুট ছাতু ভাততো খেতেই চায় না তারপরে ঘাসের দানা সূর্যমুখী ফুলের দানা এগুলো দিলেও ওরা খায় তারপরে মাঝে মাঝে গা মানে মাঝে সাঝে গা ধুয়ে দিই সব সমময় তো গা ধোয়া হয় না মাঝে মাঝে গা ধুইয়ে দিই এই জন্য আমার কথা বলা পাখি বেশি ভালো লাগে তো আমার টিয়া পাখি আমার বাড়ির ময়না পাখিটাই ভালো লাগে আমার খুব